আমি যখন বেশি দিনের জন্য বাইরে যাই তার আগে আমি গাছগুলিকে ভালোভাবে মানে ধরুন যেগুলো হচ্ছে পচে গেছে যেরকম পাতা বা ভেঙ্গে গেছে কোনখানটা তো সেগুলো আমি বাদ দিয়ে দিই বাদ দিয়ে ভালো মানে যেটুকু ভালো জিনিস আছে সেটুকু রেখে তাতে কিছু সার মাটি জল এইসব দিয়ে গাছগুলোকে তারা আগ আমি যেদিন কোথাও যাবো তার আগের তিন দিন ধরে এরকম যত্ন নিয়ে রাখি তো যখন আমি তিন দিনের জন্য বা কোথাও বাইরে যাই বেশি দিনের জন্য তখন গাছগুলিকে আমি একটা বেড়া দিয়ে যাই যাতে বাইরের ছাগল এসে না খেয়ে নেয় গাছগুলি ভালো করে বেড়া দিয়ে তার উপরে একটা নেটের জাল দিয়ে ঘিরে দিয়ে তার উপরে আমি যাই এছাড়াও যেটি করে থাকি তা আমি যদি কোথাও যাই বা আমার বাড়িতে যদি কেউ থাকে তো আমি তাদের বলি যে মাঝে মধ্যে গাছগুলোকে জল দিতে তো বাড়িতে যদি কেউ নাও থাকে তখন আমি কি কাজ করি যে একটা নালা কেটে রাখি সেই নালাতে যখন আমাদের পাশের বাড়ি থেকে কেউ জল নিতে আসে তখন সেই নালা বেয়ে এমনই জলটা গাছের গোঁড়াতে এসে চলে আসে মানে আমার বাগানটা এমনভাবেই তৈরি করা আছে তো এছাড়াও আমি এক কাজ করি যখন যেদিন বৃষ্টি হবে আমি উপড়ে অনেকটা ছাউনির মতন করে রেখে যাই তাতে কিছু বালতি ফুটো ফুটো করে রেখেছি তো বালতিটা জলটা জমা হলে সেই ফুটোটা দিয়ে জলগুলো ঝারা হয়ে পড়ে যাবে তো এইভাবেই আমি গাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি